হ্যালো হ্যাঁ ম্যাম আমি হচ্ছে তানিয়া বলছি বলছি ম্যাম আপনার ওইখান থেকে অনেক চা কফি বা আরও স্ন্যাক্স টাইপের জিনিস পাওয়া যাচ্ছে আপনি অনলাইনও দিচ্ছেন এখন দোকান করেছেন বড় করে ছোটো ছিল শুনেছি কিন্তু কীভাবে করেছেন সেটা নিয়ে একটু জানছিলাম আর কি হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমি তো চা খেয়েছি বা খাচ্ছি বুঝতে পারছি বুঝতে পারছেন এবারে আপনারা দেখছি হোম ডেলিভারিরও একটা ব্যবস্থা করছেন স্ন্যাক্স বা চা কফি কোনো কিছু অর্ডার দিলে সেই জন্যই আপনাকে জিজ্ঞাসা করছিলাম আপনি এই দোকানটি খোলা রাখেন কতক্ষণ আচ্ছা বছরের বছরের পর বছর আপনি এইভাবেই খুলে রাখেন এভাবেই করেন একাই করে যান আচ্ছা কোনো অসুবিধা হয় না তো আচ্ছা ম্যাডাম তাহলে আপনার প্রত্যেক দিন কত লিটার করে দুধ লাগে চা পাতা কতটা করে চা করেন আচ্ছা আপনি ভোরবেলা দোকান খুলে দেন তো প্রত্যেক দিন আমরা হাঁটতে যাই আর কি এবারে আমি চা খেয়েছি আপনাদের দোকানে অনেকবারই কিন্তু আমার স্ত্রী তো খায়নি এবারে ওনাকে হচ্ছে হাজবেন্ড তো খায়নি বা আমার বৌদিরাও খায়নি যারা যায় এবার তাদেরকে আমি প্রথম থেকেই বলি যে হচ্ছে এখানে চা খাবার জন্য দেখো আমি এখানে চা খেতে আসি খুব ভালো বৌদি খুব চা বানায় আপনার খুব প্রশংসা করি সেই জন্যই জিজ্ঞাসা করলাম আর কি

ঠিক আছে যেদিনে যাব আপনার সঙ্গে দেখা করব আমরা বাড়ির সকলকে নিয়ে যাব ঠিক আছে রাখলাম এখন ধন্যবাদ